আমরা যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনায় বসবাস করি এবং আমাদের মাতৃভাষা বাংলা তা আমরা বাঙালি ভাষায় বাংলা ভাষায় বেশিরভাগ কথা বলি আমাদের এখানে সবাই বাঙলা ভাষায় কথা বলে আমাদের আগে সাধু ভাষায় কথা বলত কিন্তু এখন সেটা বলে না এখন সবাই চলতি ভাষায় কথা বলে চলতি ভাষায় কথা বলে এবং যারা বাংলাদেশ দিয়ে এসেছে কিছু বয়স্ক মানুষরা বাংলাদেশ থেকে এসেছে তো তারা এখনও সেই তাদের কথাবার্তা বাংলাদেশি টানটা একটু বেশিই আসে কথা বলতে বলতে আবার অনেকে আছে যারা আদিবাসী আদিবাসী আছে আদিবাসীরা প্রপার মানে ওরা আদিবাসী হিসাবেই কথা বলে ওদের মেন যে আদিবাসী ভাষাটা সেই হিসাবে কথা বলে আবার অনেকে যারা টাউনের দিকে আছে তাদের একটু কথার মধ্যে এমনি চলতি ভাষা বলে তার সাথেও কিছু ইংলিশ কথা ব্যবহার করে এবং যারা নদীর ওপারে থাকে তাদের কথাবার্তাটাও সেম নদীর ওপারের মতো কিছু কিছু জিনিস আছে তারা যেগুলো আমরা অন্য রকম ভাবে বলি মানে চলতি ভাষায় সেটা বলে কিন্তু ওরা আবার সেই নদীর ওপারের যিনি মানুষগুলো অন্য রকমভাবে ভাষা বলে এভাবে মানে যার যেরকম এলাকায় যে যেরকম ভাষা বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাষা আমি শুনেছি বা এখনও শুনে শুনতে চলেছি